দাদা আমি নিউসপেপার নেবো সেই জন্য ফোন করেছিলাম আপনাকে হ্যাঁ বলছি আপনি কালকে আনন্দবাজার পত্রিকা থেকে দিতে পারবেন আমাকে আমার বাড়ির ঠিকানা আপনাকে আমি ম্যাসেজ করে দিচ্ছি আপনি কখন সকালে দেবেন সাতটা আর আপনি কতো কীরকম পড়ে পার মান্থ তিনশো টাকা করে আচ্ছা তো এটা কালকে থেকে কান্টিনিউ করবেন না আপনি দু তিন দিন পর কী বলছেন পরশু দিন থেকে কান্টিনিউ করবেন আচ্ছা তো মানে আর কী কী ইংলিশ পেপার এরকম কিছু আছে কি আপনাদের

মেনলি তো আনন্দবাজার পত্রিকাটা লাগবে তো আপনি একটা ইংলিশ পেপারও প্রত্যেক দিন দিয়ে যাবেন তো দুটো মিলিয়ে তাও কতো হতে পারে মানে এটা কি তিনশো তিনশো করে বলছেন

আচ্ছা মানে সাড়ে তিনশো সাড়ে তিনশো করে দুটো পড়বে আচ্ছা মানে সাতশো টাকা বলছেন আপনি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কালকে বা পরশু দিন থেকে আপনি বলছেন যখন পরশু দিন থেকে তাহলে একটু কান্টিনিউ করবেন ওকে ও থ্যাংক ইউ